আমার গ্রামের যুবকদের কাছে সবচেয়ে জনপ্রিয় কাজের গন্তব্য হলো নদীয়া জেলার মায়াপুর নবদ্বীপ স্থানটি সেখানে ঈশ্বরের সেবা করতে তারা খুব পছন্দ করে এবং তারা সেইখানে যে মঠ বা মন্দির বা স্থাপত্যকলাগুলিকে তারা সেখানে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং আগত দর্শনার্থীদের তারা নিজেদের বাড়ির লোকের মতোন ভেবে সেখানে তাদেরকে খাতির আপ্যায়ন করে করে থাকে এবং তারা অন্য শহরে কেউ কেউ স্থানান্তরিত হয়ে যায় তারা সাধারণ সেখানে স্থানান্তরিত হয়ে যেসব কাজগুলি করে আমরা শুনেছি সেগুলি হলো তারা বাইরে চলে যায় এবং সেখানে গিয়ে সোনার কাজ বা জামা কাপড়ের ব্যবসা শুরু করে দেয় কারণ আমাদের নদীয়া জেলাটা প্রত্যন্ত গ্রামাঞ্চল না হলেও গ্রামের মধ্যে ছিটেফোটাও রয়েছে অতটা শহরের ছায়া আমাদেরকে গ্রাস করতে পারে নি কাজে কিছু মানুষ সেইখানে শহরে চলে যায় এবং সেখানে গিয়ে তারা সেখানে নিজেদের মতো জীবনযাপন করে এবং কিছুটা টাকার মুখও তারা দেখতে পারে এবং যারা এইখানে মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরটা পরিদর্শন করে তারাও কিছু মায়না পায় যেই টাকা দিয়ে তাদের সংসার চলে যায় কিন্তু যারা একটু বেশি পরিমাণে টাকা অর্জন করতে চায় তারা এই অঞ্চল ছেড়ে বাইরে চলে যায় সোনার কাজে সেখানে গিয়ে তারা তাদের রুটি রোজগার করে